আজকের বিশ্বে বাংলা ভাষা অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যেমন স্কুল কলেজ বিদেশ ভ্রমণের সময় স্কুলে আমরা বাংলা ভাষা বলে থাকি কলেজে গিয়েও বাংলা ভাষা বলে থাকি কিন্তু সেখানে বাংলা ভাষাটাও অনেকে আমাদের মাতৃভাষা বাংলা হয়ে থাকলেও বাংলা ভাষাটা অনেকে বুঝতে পারে না বা অনেকের বাংলা ভাষা সমান নয় বাংলা ভাষার মধ্যেও কারো কোনো বাংলা ভাষার মধ্যেই টান রয়েছে যে ভাষাটা আমরা বুঝতে পারি না বা কলেজে গিয়েও অনেক রকমের ভাষা শুনতে হয় সেখানে গিয়ে বিদেশ ভ্রমণের সময় তখন আমাদেরকে হিন্দি ইংরেজিতে কথা বলতে হয় হিন্দিতে কথা বলতে হয় সেক্ষেত্রে বাংলা ভাষাটা অনেক রকমভাবেই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি